হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কে বলতে গেলে হাসপাতালের যে হাসপাতালটি খুবই খারাপ সেখানে কোনো রুগীকে ভর্তি নেওয়া হয় না যদিও কোনো রুগীকে ভর্তি নেওয়া হয় তাহলে তাদেরকে দেখাশোনার জন্যে কোনো আয়া রাখা হয় না এই হসপিটালে কোনো আয়া নেই হাসপে হাসপাতালে যদি কোনো রোগী ভত্তি থাকে রোগীর বাড়ির লোকজনই রুগীকে দেখাশুনো করে রুগীকে সব কিছু করিয়ে দেয় এমন কি হসপিটাল থেকেও রুগীর খাওয়াটা পর্যন্ত দেয় না রুগীর খাওয়াটা রুগীর বাড়ির থেকে নিয়ে আসতে হয় এবং সেই রুগী খাওয়ানোটা রুগীর বাড়ির লোকজনই করে রুগীর স্নান করানো রুগীর যা যা প্রয়োজন সব কিছু রুগীর বাড়ির লোকজনই করে হসপিটালের পরিষেবাটা এতোটাই খারাপ যে মা রুগী ভর্তি হলে রুগীর বাড়ির লোকজনের ওপরে নির্ভর করে থাকতে হয়